হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ সব পাওয়া যাবে আমাদের এখানে আছে অ অনেক রকমের ব্র্যান্ড আছে তো এগুলো তো দোকান না এলে বোঝা যাবে না আপনি একটা কাজ কালকে আসুন এসে সব কিছু দেখে দাম কি হবে না হবে সব কিছু একটা লি ইয়ে করে নিয়ে যান টপ বলতে চলছে অনেক রকমের চলছে তোমার এই পাখার যেমন এখন সিলিং ফ্যান চলছে তোমার এই বাজাজ মিল তারপর ওটা কি বলে টাইগার কোম্পানি চার এমএম এর দিয়ে দিবেন চার এমএম এর কম টমে পাওয়া যাবে এখানে আমার এখানে আছে আমি দিয়ে দেবো এবং একটি লোকও পাঠিয়ে দেবো

হ্যাঁ সব আছে আপনি আসুন